খুচরো পাইকারি সম্পর্কে আমি অনেক কিছু জানি আর এই খুচরো পাইকারিরা কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করে আর এই সাম্প্রতিক বছরগুলিতেও সবজির দাম প্রচুর বাড়ে আর ঝড় বৃষ্টির জন্য ব্যাপকভাবে সবজির ক্ষতিও হয় তাই চাষিরা বাধ্য হয়ে সবজির দাম বাড়ায় কিছু কিছু খুচরো পাইকারিরা আছে লোক দেখলেই জিনিসের দাম প্রচুর বাড়িয়ে দেয় আর অনলাইনে শপিং খুব একটা আমার ভালো লাগে না কারণ ওখানের জিনিস খুব একটা ভালো আসে না তাই আমি অনলাইনের জিনিস অর্ডার করি না তাই আমি যতটা পারি আমি বাজারে গিয়েই জিনিস কিনে আনি কিন্তু কোনও উপায় নেই কারণ ও বেশি দাম নিলেও ওখানে আমি ভালো জিনিসটা পাব কিন্তু কিন্তু তারা এমন এমন খুচরো পাইকারি আছে তারা লোক দেখলে এত জিনিসের দাম বাড়িয়ে দেয় কিন্তু বাধ্য হয়েই আমাদেরকে ওই জিনিস কিনতে হয়